নাচ আমার জীবনে খুব সুন্দর একটা প্রভাব এনে দিয়েছে আর নাচের মাধ্যমে আমার শরীরটা খুব ভালো থাকে ধরো শরীরে একটা কোমর যন্ত্রণা বা পা হাত পা হাত যন্ত্রণা করতো সে নাচটা করার ফলে দেখছি ওগুলো আর হচ্ছে না বা আমার বয়সী যারা এখন আছে তাদের সুগার প্রেশার হাই হয়ে গেছে চুল পেকে গেছে মাথার তারা তাদের থেকে আমি খুব ভালো আছি নাচ করে আমার ওগুলো কিছুই হয়নি নাচ হচ্ছে একটা ভালোবাসার জিনিস নাচটা মনের মধ্যে যদি ভালো থাকে ধরো নাচের প্রতি একটা ভালোবাসা থাকে তাহলে নাচটার প্রতি একটা আগ্রহ থাকে ধরো আমার মন খারাপ হলো বা মনে কষ্ট হয়েছে খুব কষ্ট পেয়েছি কোনো কোথায় তখন আমি কী করি নাচটা ভালোবাসি তাই একটু একটা গান চালিয়ে নেচে নিলাম নাচলে আমার মনটা ফ্রি হয়ে যায় আর এখন তো আমার মেয়েও নাচছে তো মেয়েকে নাচ শেখাতে হয় আমাকে ও শিখতে যায় গুরুর কাছে তাও ঘরে যখন গুরুর কাছে শিখে এসে ঘরে হয়তো বিকেলে স্কুল থেকে এসে প্র্যাকটিস করবে তখন গান চালিয়ে দিলাম আমি একটু স্টেপগুলো দেখিয়ে দিলাম মেয়ে করলো মেয়েও খুব নাচ ভালোবাসে আর অন্য কোনো দিকে ওর মন নেই নাচটার দিকে বেশি ভালোবাসা ওর তাই ও নাচ শেখে ওর বাপি বলেছিল তোবলা বাজানো শিখবি বলে না আমি নাচ শিখব ও নাচের প্রতি আগ্রহ তাই ও সুন্দরভাবে নাচ করে ওকেও নাচ শেখায় এইভাবে চলছে